আমার শহর আমার শহরের নাম হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এখানে বিখ্যাত জিনিস বলতে আমি এখানে আমার প্রিয় মিষ্টিকে পছন্দ করি বা মিষ্টির কথা আমি এখানে বলতে পারি কারণ আমার মনে হয় আসানসোলে এমন কিছু কিছু মিষ্টি যেগুলো হয়তো কোথাও সত্যি পাওয়া যায় না তাই আসানসোলে যেমনি বিভিন্ন ধরনের সন্দেশ বিভিন্ন ধরনের প্যাঁড়া এখানে খুবই বিখ্যাত যেগুলো অন্যান্য জায়গায় সহজে পাওয়া যায় না তাই আমার এখানে প্রিয় জিনিস বলতে আমি এখানে মিষ্টির কথা অবশ্যই বলতে পারি কারণ আমার আসানসোলের মিষ্টিটাই খুবই পছন্দ মনে হয়েছে